নমস্কার সর্বমঙ্গলা রেস্তোরাঁর সাথে কথা বলছি আচ্ছা নমস্কার আমি রাজ ভট্টাচার্য বলছিলাম আসানসোল থেকে আমরা হ্যাঁ আমরা আসলে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার সকাল দশটার সময় রায়চকে নামছি আপনাদের আপনাদের যে সর্বমঙ্গলা রেস্তোরাঁ আছে এখানে প্রায় অনেকবারই তো আমি গেছি এবং আমার দল বল কিংবা আমার ফ্যামিলি পরিবার পরিজন যখনই যাই আমরা রায়চকে যখন গিয়ে উঠি তখন আপনাদের ওইখানেই আর স্টেশনের সামনেই যেহেতু আপনাদের সর্বমঙ্গলা রেস্তোরাঁ সেহেতু ওই জায়গাটি আমাদের কাছে খুবই ভালো লাগে এবং মজার কথা এই যে আমি যখনই রায়চকের কথা বলি আমার বন্ধুদের তখনই বুঝতে পারি যে সর্বমঙ্গলা রেস্তোরাঁয় তারাও গেছেন কখনো না কখনো এবং খুবই প্রসিদ্ধ আপনাদের এই রেস্তোরাঁ তো আগে যতবারই গেছি এই লুচি পোহার যে আপনাদের একটা রীতি আছে অনেকদিন ধরেই এই লুচি পোহা আমি আপনাদের কাছে খেয়েছি বা আমরা সবাই খেয়েছি এবং ভীষণ নাম করেছে সবাই খুব খুবই উন্নতমানের এবং খুব সুস্বাদু আপনাদের এই খাবার তো আমরা আগামী পরশু মঙ্গলবার যে যাচ্ছি আমরা মোটামুটি বারো তেরো জন আছি তো বারো তেরো জনের এই যে জলখাবার খাবারের একটা ব্যবস্থা এটা আপনাদের কাছে পাওয়া যাবে তো হ্যাঁ আমরা পরশু যাচ্ছি তাহলে বারো তেরো জনের জন্য বারো তেরো জনের জন্য আপনাদের কাছে খাবারের এই অনুরোধটা রাখলাম আর কি আপনারা ধন্যবাদ তাহলে আমরা সকাল এগারোটার সময় আপনাদের ওখানে পৌঁছে যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ রাখছি তাহলে